অবশ্যই বাংলা ভাষা সবথেকে আলাদা আমি ছোটোবেলা থেকেই বাংলা লেখাপড়া এবং বাংলা ভাষায় কথা বলে এসেছি বাংলা ভাষার সাথে আমি ভীষণভাবে জড়িত আর আমার মনে হয় সব প্রকার ভাষাই উন্নত মানে ভালো কিন্তু আমাদের সমাজে বাংলা ভাষার প্রচলন একটু বেশি আছে আর বাংলা ভাষা আমাদের বাঙালির শ্রেষ্ঠ ভাষা